আমি কৃষক আমার পোলট্রি ফার্ম করার খুবই ইচ্ছা ছিলো ছোটোবেলা থেকে তাই একটু বড়ো হতে ভালোই বড়ো হওয়ার পর হ্যাঁ আমি পোলট্রি ফার্মটা শুরু করলাম হ্যাঁ শুরু করার আগে আমার আশেপাশে যাদের সব পোলট্রি ফার্ম ছিলো তাদের কাছে এ কিছু দিন থেকে তখন চাষবাসও করতাম কিছুদিন থেকে আমি সেই পোলট্রি পোলট্রি মুরগির কিছু নিয়মকানুন যে কী করলে এ পোলট্রি মুরগিগুলার যে ভালো থাকবে এবং পোলট্রি মুরগিদের কী কী খাবার দিলে পোলট্রি মুরগিগুলা ভালো থাকবে তাদের কাছে আমি সব শি শিখেছিলাম দিয়ে এই পর্যাপ্ত স্থান বলতে পর্যাপ্ত স্থান বলতে একটা ফাঁকা জায়গায় যেখানে যেমন না কোনো সাধারণ মানুষের কোনো অসুবিধা হয় কারণ পোলট্রি মুরগির তো গন্ধ থাকে সেই কারণে যাতে একটা পর্যাপ্ত স্থান ফাঁকা জায়গায় একটা ফার্ম করেছিলাম বায়ু চলাচলের জন্য চারদিকটা ফাঁকা রেখেছিলাম যাতে মুরগিদের কোনো অসুবিধা না হয় যেমন মুরগিগুলা সুরক্ষিত থাকে এই জন্য বায়ু চলাচল প্রদানের জন্যে একটা সুরক্ষিত জায়গা বা ভালোভাবে ফার্মটা তৈরি করেছিলাম আর খাবার দাবার তো সবই পেত মুরগিগুলা হ্যাঁ তাদের কাছ থেকে সব শিখেছিলাম যাদের কাছ থেকে আমি লিইছিলাম সাহায্য বা তাদের কাছ থেকে আমি যারা মুরগি চাষ করে তাদের কাছ থেকে সব কিছু শিখেছিলাম যে কী করে চাষটা করলে এ মুরগিগুলা ভালো থাকবে এ এই সকল চাপ কমানোর জন্যও আমি চেষ্টা করেছি